পশ্চিমবঙ্গের কিছু সামাজিক বা সাংস্কৃতিক ঐতিহ্য হল বাউল কীর্তন ও ছৌ নাচ সমস্ত রকম মানুষ একসঙ্গে দলবদ্ধ হয়ে ভগবানের নামে যে গান করা হয় তাকে বলা হয় কীর্তন এই কীর্তনের মাধ্যমে কিছু নীতিকথামূলক বাক্য মানুষজনকে বলা হয় এই নীতিকথামূলক বাক্য বা জ্ঞান নিত্য প্রয়োজনীয় দিনে মানুষের অনেক সাহায্য করে ছৌ নাচ হলো পুরুলিয়ার এক বিখ্যাত নাচ এই নাচের মাধ্যমে মানুষজন কিছু যে কিছু নতুন নতুন পোশাক পরে নাচ করে এই নাচ খুবই বিখ্যাত দূর দূর থেকে মানুষ এই নাচ দেখতে আসেন বাউল হলো একটি গান এই গানের মাধ্যমে অনেক নীতিকথামূলক কথা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় কীর্তন আজ হ্যাঁ আমাদের দেশ ছাড়িয়ে অন্যান্য দেশেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাই কীর্তন বাউল ও ছৌ নাচ পশ্চিমবঙ্গের এক উল্লেখযোগ্য ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে রয়েছে